আজ ভারত যে সবচেয়ে উল্লেখযোগ্য কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সেগুলির মধ্যে প্রধান একটি হলো চাকরি না পাওয়া এটা হয়তো ভয়ঙ্কর একটা চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া চাকরি না পাওয়ার জন্য প্রচুর পরিমাণে বেকার মানুষ যের আবির্ভাব ঘটেছে যেই বেকার মানুষেরা দীর্ঘদিন ধরে চাকরি না পাওয়ার জন্য হতাশায় ডুব দিয়েছে এবং সরকার কীভাবে তাদের মোকাবিলা করেছে সরকার অনেকভাবেই সেটার মোকাবিলা করার চেষ্টা করেছে এখন যেমন বর্তমানে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছিলো সেই দুর্নীতিগ্রস্থ মানুষদেরকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে বা তা যেই টাকা দিয়ে যে সমস্ত মানুষেরা চাকরিতে যোগদান করেছিলো সেই সমস্ত টাকা তাদেরকে পুরোপুরি সেই সমস্ত মানুষদেরকে পুরোপুরিভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং যারা সত্যি যোগ্যতা সম্পন্ন ব্যক্তি অর্থাৎ চাকরি করতে সক্ষম সেই সমস্ত মানুষদেরকে চাকরির ক্ষেত্রে ক্ষেত্রে তাদেরকে চাকরির ক্ষেত্রে অংশগ্রহণ করতে বলা হয়েছে এবং বিভিন্ন ধরনের নতুন নতুন অনলাইনেও বিভিন্ন ফর্ম বেরোচ্ছে যেমন লেডি কন্সটেবেল ফর্ম এর ফলে মেয়েরা নিজের পায়ে দাঁড়াতে পারবে আত্মনির্ভর হতে পারবে নিজেদের মেয়েরা নিজেদের আত্মসম্মান নিজেরা রক্ষা করতে পারবে যেমন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তেমন সরকার বিভিন্নভাবে সেই দুরাবস্থা থেকে মোকাবিলা করবার চেষ্টাও করেছেন